বাংলা ভাষা পৃথিবীর সব থেকে মিষ্টিতর ভাষা হলোও আমাদের বর্তমান বিশ্বে বা আধুনিক বিশ্বে বাংলা ভাষাকে নতুন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় হ্যাঁ না বাংলা ভাষা আমাদের সব থেকে সুন্দরতম মিষ্টিতম তর ভাষা হলেও বাংলা ভাষাকে রাষ্ট্রীয় সন্মান দেওয়া হয় নি বাংলা আমাদের ভারতবর্ষের রাষ্ট্রীয় ভাষা হচ্ছে হিন্দি আর বাংলা ভাষা অত্যন্ত কঠিন হওয়ার জন্য ভারতবর্ষের বাইরে বা বাংলাদেশ ছাড়া অন্য যে সমস্ত রাষ্ট্রগুলি রয়েছে সেখানে বাংলা ভাষা সাধারণত প্রচলিত নেই বাংলা ভাষা তাদের শিখতে অনেক সময় লেগেছে এবং সহজে আয়ত্ত করতে পারে না তাই বাংলা ভাষা বাইরে প্রায় চলে না বললেই চলে যখন কোনো বাঙালি মানুষ বা বাংলাভাষী লোক বিদেশে যায় তখন তাদের যদি অন্য ভাষার মধ্যে আয়ত্ত না থাকে তখন তারা শুধুমাত্রই বাংলা ভাষার ভরসায় যেতে পারে না তাদের শুধু বাংলা ভাষার ম যদি মধ্যে আয়ত্ত থাকে তো সে নতুন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় প্রতিনিয়ত হ্যাঁ নতুন নতুন সমস্যার সম্মুখীন হতে হয় নতুন বিপদের মধ্যে জড়িয়ে যায় এই সমস্ত কারণেই আধুনিক বিশ্বে বাংলা ভাষা নতুন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে যা একটি গভীর বড়ো সমস্যা এবং এটির সমাধান খুব তাড়াতাড়ি হয়ে যাবে আশা করছি